হ্যালো দিদি ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যাবো বাসের ভাড়া কতো এসি

আচ্ছা নন এসি হলে আচ্ছা তা ভাড়াটা মনে হচ্ছে একটু বেশীই হচ্ছে একটু কম কমের মধ্যে ও খাওয়া দাওয়া সব ভালো থাকবে তো আর কটায় ছাড়বে কটা থেকে কটায় ছাড়বে আচ্ছা আমি ওই সন্ধেরটাই নেবো নিলে হ্যাঁ ভাড়াটা পুরো পারফেক্ট বলুন পারফেক্ট হুম আর আমি ওই এ সিটাই নেবো একটু কমিয়ে বল হুম একটু কমিয়ে দিন একটু কমিয়ে দিন আচ্ছা তাহলে ওইটাই কনফার্ম থাকলো হুম তালে এ সিটাই নিচ্ছি খাওয়া আর খাবার দাবারগুলো সব ঠিক থাকবে তো রাত্রিরে জল ঠলগুলো পাবো হ্যাঁ ঘুমাবার স্লিপারের আচ্ছা ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ দিদি